আমি প্রথম যখন ছোট ছিলাম তখন বিশ্বাসই করতাম না যে অন্যান্য গ্রহে কোনও জিনিস থাকতে পারে বা কোনও ভুত প্রেত এরকম কিছু থাকতে পারে তবে এখন যেহেতু অনেকটা বড় হয়েছি এখন একদমই বিশ্বাস করি না যে সত্যিকারের অন্য গ্রহে কোনও জীবন্ত জীব জীব তৈরি হয়েছে বলে তো আগে যখন ছোটবেলায় শুনতাম যে এই চাঁদের ওইপারে একজন আছে যে তোমাকে দেখছে বা কোনও মানুষজন থাকে এরকম ভাবনাচিন্তা নিজে নিজেরও একটা তৈরি হয়ে গেছিল যে হ্যাঁ হয়তো তাহলে হবে আবার ঠাকুমারা বলত যে যারা মারা যায় তারা নাকি তারা হয়ে যায় তা আমি ভাবলাম তাহলে তারারাও এক একটা মানুষ তো এইরকম সব ভাবনাচিন্তা তখন ঘটতো কিন্তু এখন যেহেতু আমি বড় হয়েছি এখন বুঝি যে অ্যাকচুয়ালি যখন এখন আমরা যখন ভূগোল পড়ি তখন গ্রহ নক্ষত্র তারা এগুলোর ব্যাপারে আমরা এখন অনেকটাই সচেতন মানে অনেকটাই জানি অনেকটা জানি মানে যতটা আমাদের কাছে জানা দরকার বা যতটা আমাদের কাছে জানিয়েছেন ততটাই আমরা এখন জানি কিন্তু আগে এইসব কিছুই জানতাম না এখন যেমন সিনেমায় দেখতাম যে এলিয়েনদের সিনেমা হচ্ছে তারা নাকি অন্য গ্রহ থেকে এসেছে তো সেগুলো বিশ্বাস করে নিতাম হ্যাঁ তাহলে সত্যি সত্যি হয়তো আছে কোথাও এরকম জিনিস কিন্তু এখন মনে হয় এগুলো কি সত্যি বাস্তবটার কি সত্যি এতটা আশ্চর্য তার ওপরে এইরকম গল্প আমি আরও শুনেছি এবং টিভিতেও দেখেছি এমনকি বাড়ির পাশে সবাই জানে যখন ছোটবেলায় থাকি তখন ওই ভুলানোর জন্যে এইগুলো তো বলতেই হয় সেজন্য এরকম সবাই বলে থাকে বলে আমি জানি